আমি দি ব্যাঙ্গালোরে আমি ঘুরতে গিয়েছিলাম সেখানটায় গিয়ে আমি পাহাড়ে উঠেছিল পাহাড়ে উঠে গিয়ে পাহাড়ের ওপরে গিয়ে আমি ছবি তুলেছি ছবি তুলে এসেছি ছবি তুলে দার্জিলিংও গিয়েছিলাম ছবি তুলেছি তারপর ঘুরে এসে ওখান থেকেও ঘুরে এসে আমার বাড়ির ফ্যামিলি আমার জাদের আমার চাচাতো বোনদের আমার বোনদের সবার দেখালাম দেখে বলছে হ্যাঁ এই ছবিটা খুব সুন্দর হয়েছে এই ছবিটা তুই ফটোগ্রাফি থেকে তুলে এনে আর টাঙাবি ভালো লাগবে এই ছবিটা সব সব থেকে খুব সুন্দর হয়েছে এই ছবিটা ইয়ে করবি তা ছবিটার খুব ভালো লেগেছে তারপর একদিন বিয়েবাড়িও গিয়েছিলাম সেখানেও গিয়ে ছবি তুলেছি ভালোই লেগেছে ভালোই ছবি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম যে কটা ছবি ভালো লেগেছে এসে দেখালাম আশেপাশের লোকের ওরা বলছে হ্যাঁ এটা হেবি হয়েছে এটা হেবি হয়েছে এটা শাড়ি পরে পরেছি এটাও হেবি হয়েছে ওইটা চুড়িদার পরে পরেই শাড়ি তুলে ছবি তুলেছি ওইটাও ভালো লাগছে মানে দেখে সবাই ভালো বলছে আমারও ভালো লাগছে হ্যাঁ আমি এই ছবিটা টাঙাব এইটা ভালো হয়েছে এরকম হলে খুব ভালো লাগে কেউ কিছু মানে ছবি তুললে ভালো বললে নিজেদেরও খুব ভালো লাগে হ্যাঁ আমি ছবি তাহলে আমি ছবি তুলব এই ফোনে ভালো আগে ছবি তুলে নিয়ে আসবি এই আমার এই ভাগের ছবি তুলবি ওই ভাগের ছবি তুলবি তুলে আমি যদি বলি দেখে লোকের দেখাই লোক যদি বলে খুব ভালো লাগে এবার আশেপাশের লোকরা একটা দুটো মানুষ তো আছেই খারাপ মন্দ তো বলে কিন্তু না ছবি তুলে আসলে বাড়িতে ঘুরে ঘোরার ছবি তো মানুষের ভালো লাগে কিছু কিছু ছবি এমন এমন সিন ছবি ওঠে সেগুলো ভালো লাগে না কিন্তু হ্যাঁ দেখে ওরা বলে হ্যাঁ হেবি উঠেছে ছবি এই জায়গায় তোরা গিয়ে ঘুরে এসেছিস আমরা যাব ঘুরতে ছবি তুলে নিয়েছি ওরা দেখে বলছে হ্যাঁ হেবি উঠেছে ছবি এই ছবিটা এটা আমাকে তুই দেওয়ালে টাঙাবি